আমি নানা ধরনের গাছপালা লাগাতে ভালোবাসি পাশে বাগানে ফুল ফলের গাছ লাগিয়েছি এই শীতকালে আমার বাগানে প্রচুর ফুল ফোটে প্রতিবেশীরা প্রচুর নিয়ে যায় এছাড়াও আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ নারকোল লাগিয়েছি আমের সময় প্রচুর পরিমাণে আম হয় খাওয়া তো হয়ই তার সাথে বিক্রিও হয় এছাড়াও জাম ছেলেরা খুব আনন্দে খায় কাঁঠালও হয় এবং এই ফল খুব সুস্বাদু হয় এছাড়াও বাগানে সবজি গাছের মতো লাগিয়েছি তাতে লাউ কুমড়ো এবং বেগুন কাঁচা লঙ্কা ইত্যাদি নানান ধরনের সবজি হয় এই লতা জাতীয় গাছ বলতে লাউ কুমড়ো গাছকেই বলে থাকি এবং নানা ধরনের গাছ খুব সুন্দর হয় এবং সেগুলো সার দিয়ে লাগানো হয় বলে সেগুলোর উপকারিতাও খুব বেশি এবং কোনো ওষুধ দেওয়া হয় না ফলে সবজি টাটকা এবং খুব ভালোভাবে পাওয়া যায় যার ফলে সব সময় আমাকে বাজারে যেতে হয় না খুব সুবিধাও হয় আমি এই ধরনের গাছগুলোই লাগিয়ে থাকি